আমি রেস্তোরাঁতে একটা টেবিল বুক করতে চাই তাহলে ছাড় পাওয়া যাবে কি আমি সেই রকমই শুনতে পেলাম তাই আমি বুক করতে চাই তো রেস্তোরাঁতে আমি টেবিল বুক করে সেখানে পরিবারের সকলকে নিয়ে এসে আমি রেস্তোরাঁতে খাবার খেতে খুব ভালোবাসি সেই কারণে আমি আপনাদের বলছি আমি যেহুতু আগে একটা টেবিল বুক করছি সেই কারণে আমাকে ছাড় দেয়া হোক নইলে কিন্তু আমি টেবিল বুক করতে পারবো না আর আমি অন্য কোথাও রেস্তোরাঁতে খোঁজ নিয়েছিলাম সেখানে কিন্তু ছাড়ের বিষয়ে বলছিলো কিন্তু যেহেতু আপনাদের এখানে খাওয়ারটা খেতে খুব ভালো বা এর আগেও আমি এখানে খাবার খেয়ে গেছি সেই কারণে আমি আপনাদের কাছে খোঁজ নিচ্ছি বা কল করছি যে রেস্তোরাঁতে ছাড় আছে ছাড় যদি থাকে তাহলে আমি কিন্তু অর্ডার করবো নইলে কিন্তু আমি করতে পারবো না কারণ আমরা অনেকজন আসবো তো বাড়ির ফ্যামেলির সবাই মিলে আমরা একসঙ্গে বসে রেস্তোরাঁতে খাবার খাবো সেই কারণে আমি বলছিলাম আপনারা এই ছাড়টা দিন নইলে কিন্তু অসুবিধায় পড়ে যাবো আমি সবাইকে নিয়ে আসতে পারবো না তবে তাই দয়া করে বলছি ছাড়টা দিন